হ্যাঁ হ্যালো কি করছো ও আমরা ভাবছিলাম কালকে সকালে যাবো বৌদি আরে কালকেও ভেবেছিলাম রাত্রিবেলাতেই ঢুকবো তো দাড়াও ওর একটা কাজ পরে গেছে যদি মোটামোটি ও ছটা পর্যন্ত বাড়ি ফিরে যায় তাহলে আমরা রাত্রেই বেরিয়ে যাবো আর যদি ওর ফিরতে আটটা বেজে যায় তাহলে গুবলুকে নিয়ে ওতো রাত্রে কি করে যাবো বলো সে ঠিক আছে আমরা ক্যাব কালকে এলেও সেই ক্যাব বুক করেই আসতাম কিন্তু রাত্রি বেলা তার তো বাবা কি কান্নাকাটি মানে বিশাল তো আমি তাই ওকে বললাম যে তাহলে কি বলে তাহলে আমিও ওকে বললাম চলো রাত্রি বেলা যাই দিনের বেলা তো সেই বিশাল রোধ গরম হ্যাঁ তার তো খুব ইয়ে হবে তো তাই বলছিলাম ওকে রাত্রেই যাওয়ার জন্য তো ও বলল হ্যাঁ আমি মোটামোটি ছ যদি সাড়ে পাঁচটা পর্যন্ত ফিরে যায় তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ তুমি বরঞ্চ ওকে একবার ফোন করে একবার বলে দিও যে হ্যাঁ আর কালকে এসো না আজকেই এসো কি খাবো আমি বাইরে থেকে কি কিছু নিয়ে যাবো তা নয় আরে তুমি আর এতজনের খাবার বানাবে না না সে খাবে আচ্ছা ঠিক আছে শোনো না বলছিলাম কতদিন না পটলের দোলমা খাইনি পটল আছে বাড়িতে আরি বাস তাহলে তো কোন কথাই নেই জমে যাবে আর তাহলে শোনো তুমি নাহলে পটলের দোলমাটা বানাও আর তোমাকে কিছু বানাতে হবে না আমি বরঞ্চ বাইরে থেকে বলো রাইস খাবে না কোন ব্রেড টাইপ এর কিছু খাবে মানে কুলচা টুলচা কিছু প্লেন রুটি আচ্ছা প্লেন রুটি তাহলে আমি মোটামোটি কুড়ি পঁচিশ পিস নিয়ে নেবো কেমন আর তুমি বলছো তুমি রাইস খাবে না একটু জীরা রাইস নিয়ে নেবো একটু তুমি আর আমি খেয়ে নেবো

ঠিক আছে তাহলে আমরা বেরোলেই তোমাকে আমি মোটামোটি যদি আটটায় বেরোই তাহলে সাড়ে নটা পর্যন্ত ঢুকে যাবো ফোন করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ